বাঁকুড়া একটি শিল্পীময়ী দেশ এখানে বহু শিল্পের সমাহার দেখা যায় বহু শিল্পের সমারহে গঠিত হয়েছে এই বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা সংস্কৃত ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য বেশ বিখ্যাত এই বাঁকুড়া জেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মীয় স্থান এছাড়াও বিভিন্ন বিভিন্ন আঞ্চলিক উৎসব বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক আরও অনেক উৎসব হয়ে থাকে এই বাঁকুড়া জেলার বিভিন্ন রকম ঐতি ইতিহাস রয়েছে সে সমস্ত ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে বাঁকুড়া জেলা আজ অনেক নাম করেছে বর্তমানে বাঁকুড়া জেলা আজ খুব বিখ্যাত একটি জেলা এই বাঁকুড়া জেলায় বিভিন্ন ধরনের উৎসব হয়ে থাকে বাঁকুড়া জেলায় বিভিন্ন ধর্মীয় উৎসব হয়ে থাকে বিভিন্ন বিভিন্ন ধর্মের মান যেহেতু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে সুতরাং এই বাঁকুড়া জেলায় বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করায় বিভিন্ন ধর্মীয় স্থান গড়ে উঠেছে সেই ধর্মীয় স্থানগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধর বিভিন্ন ধরনের আঞ্চলিক উৎসব উৎসব বিভিন্ন আচার আচরণ আচ অনুষ্ঠান রীতিনীতি পালন করা হয়ে থাকে এছাড়াও বিভিন্ন জাতীয় উৎসব তো রয়েছে তাছাড়া আরো অনেক আন্তর্জাতিক উৎসব রয়েছে যেগুলি বাঁকুড়া জেলাতে পালিত হয়ে থাকে এই সমস্ত উৎসবের দিনে আমার খুবই ভালো লাগে আমি উৎসব খুব পছন্দ করি এই সমস্ত উৎসবগুলিতে আমি স্বতঃস্ফূর্তভাবে মিলিত হই এছাড়াও এই সমস্ত উৎসবগুলিতে আমি বিভিন্ন ধরনের অনুষ্ঠান করানোর জন্য পরিচালনা করে থাকি বিভিন্ন একসেত আর গাজন হয়ে থাকে এই সময় বিভিন্ন দেবদেবীর পুজো হয় বিভিন্ন মৃন্ময়ী পুজো হয় এছাড়াও মৃন্ময়ী পুজো হয়ে থাকে এ বাঁকুড়া জেলায় তাছাড়া বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে বিষ্ণুপুর মেলা বেশ বিখ্যাত সকলেই জানে বিষ্ণুপুর মেলা প্রায় পৃথিবী বিখ্যাত এই বিষ্ণুপুর মেলাকে কেন্দ্র করে বহু ভিড় হয়ে থাকে এই অঞ্চলে এইসব মিলিয়ে বাঁকুড়া জেলা উৎসবে অনুষ্ঠানে বেশ বিখ্যাত